হ্যালো হ্যাঁ আপনি সুভাষ বলছেন হ্যাঁ বলছি অসময় ফোন করলাম সরি কথাটা হচ্ছে যে আমার মা একটু অসুস্থ আর কি ঠিক আছে এবারে তার জুতো লাগবে জুতো লাগবে বলতে সেই অসুস্থদের জুতো হয়না হুম হাঁটতে চলতে ঠিকভাবে পারেনা সেরকম একটা ভালো স্পঞ্জের জুতো লাগবে চল্লিশ প্লাস ধরুন ওই আট আট সাইজ

খুব খুব খুব ভালো কোয়ালিটির খুব ভালো একদম হ্যাঁ খুব ভালো কোয়ালিটির যেমন কম্ফোর্টেবল হয় প্রচুর ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকমটাই চাই আর কি হ্যাঁ হ্যাঁ কত পড়বে বলুন না আচ্ছা

সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যেমন কম্ফোফর্ট হচ্ছে যেমন আরামদায়ক যেমন চলাফেরাটা ঠিকভাবে করতে পারে হুম হুম ভালো কোয়ালিটির তো নিতে চাই এবার তাও একটু দেখে শুনে দামটা করবেন আর একটু কমবে না আপনার দোকান থেকে আগেও জুতো কিনেছি তাই বলছি আপনাকে এগুলো কিনতে পারবেন

হলে আজকেই যাবো আজকে বিকালের দিকে কখন খুলবেন বলুন আজকে বিকালের দিকে কখন থেকে কখন অবধি খোলা থাকবে সেটা বলুন সাড়ে চারটের পর থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকবে আচ্ছা তাহলে আমি সাতটার দিক করে যাবো ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তাহলে আমি তাহলে ওই সময়ই যাবো তাহলে আমার জন্য স্টকটা রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে